আমি সিদ্ধান্ত নেব আমার নিজের চাষের জিনিসপত্রের উপর ভিত্তি করে আমি আজ অনেক দিন ধরেই চাষবাস করে আসছি সেই কারণে আমি জানি কখন কোনটা রোপণ করতে হয় আর কখন সেটা কাটতে হয় ধান কখন লাগাতে হয় আর ধান কখন কেটে বাড়িতে তুলতে হয় আর একজন চাষি সে তার সিদ্ধান্ত সমস্ত কিছুই তার নিজের ভরসার উপর নেয় আর সে ছোটবেলা থেকেই চাষবাস করে বড় হয় আমিও সেইরকমভাবেই ছোটবেলা থেকে আমার বাবা চাষ করতেন আমি সেই দেখেই তার কাছে চাষের কাজ রপ্ত করেছি আর সেখান থেকেই আমি দেখেছি আমার বাবা কীভাবে জমিতে গাছ লাগাতো জমিতে বীজ ছড়াতো বীজ রোপণ করে নতুন গাছ জন্মাতো এবং সেই গাছের ফসল কেটে আবার সেই ফসল গোলায় তুলতো আমার সেগুলো দেখেই আমার নিজের সমস্ত রকমের নিজের চিন্তাভাবনা থেকেই আমি সিদ্ধান্ত এখন নিই আর আমি সেটা শিখেও গেছি খুব ভালোভাবে আমার গাছ লাগানো খুব সুন্দরভাবেই হয় আর আমি সেইভাবেই ফসল ফলিয়ে সেই ফসল বাড়িতে তুলি